পিঠের ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামে জনপ্রিয় ঘরোয়া টেকনিকের মধ্যে একটা টেকনিক হচ্ছে যোগাসন করা যোগাসন করলে পিঠের ব্যথা এবং অন্যান্য ব্যথা সেরে যায় এটা একটা টেকনিক আর একটা টেকনিক রয়েছে যাদের পিঠের ব্যথা হয় তারা বিছানার মধ্যে বা শয্যার মধ্যে শুয়ে পড়ে কম ওজনের কোনো শিশু বা বাচ্চা মানুষকে তাদের পিঠে উঠিয়ে দিয়ে পা দিয়ে হালকাভাবে ম্যাসাজ করানো এটা হচ্ছে আমাদের গ্রামের ঘরোয়া টেকনিক